বলছি এটা কি মিউনিসিপালিটি অফিস বলছি আমি হাওড়ার থেকে শিবপুর থেকে বলছি এখানে যে রাস্তাগুনো এরকম অবস্থা খারাপ বর্ষার সমায় জল জমে যাচ্ছে রাস্তার ধারে ড্রেনগুলো বুজে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না এই অ্যাক্সিডেন্ট হচ্ছে এ আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম তাই সেই মানুষটাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো এরকমভাব ইয়ে হলে কী করে চলবে বলুন দেখিনি আপনারা একটুখানি ব্যবস্তা করুন এই জিনিসটার রাস্তাগুনো একটু পরিষ্কার করার যদি ব্যবস্থা হতো তো ভালো হতো আমরা এর আগেও তো আপনাদের আগে এ এটা তো আমরা আগে এর আগে জানিয়ে ছিলাম ওখানে যে এরাকম বর্ষার সমায় হয়ে যাচ্ছে এর আগের বছর জানালাম আপনাদের অফিসে কি আর এরকম এরকম তো এর আগেও বলে এসছেন একটুখানি সব দেখুন এবার কারণ এরকম বৃষ্টিতে নইলে তো বাচ্ছাগুনোর খুব প্রবলেম হয়ে যাবে হুট করে রাস্তায় বেড়িয়ে একটুখানি চেষ্টা করে দেখুন যেন তাড়াতাড়ি কাজ হয়